আমার সব সময়ই প্রিয় খেলা হলো ক্রিকেট কিন্তু আমি অন্যান্য খেলা যেমন ভলিবল ব্যাডমিন্টন ফুটবল কাবাডি হকি এই খেলাগুলোকেও পছন্দ করি তাও আমার যদি সবথেকে প্রিয় খেলার কথা আসে সেইক্ষেত্রে আমার সবথেকে প্রিয় খেলা হলো ক্রিকেট কারণ আমি নিজেও ক্রিকেট খেলি এবং আমি ক্রিকেট খুবই ভালো মাদে খেলতে পারি এবং আমি ব্যাট বল এবং ফিল্ডিং তিনটেতেই পারদর্শী এই জন্য আমি যখন খেলি তখন দলেতে কোনো ম্যাচ বা অন্যান্য টিমের সাথে খেলা হলে আমার জায়গা থাকে এবং সেইখানে আমি সেই খেলাটিকে খুবই অন্যান্য খেলার থেকে খুবই বেশি পরিমাণ উপভোগ করে থাকি এবং সব সময় খেলাতে নিজের মনযোগটি ভালোভাবে দিয়ে রাখতে পারি এবং এই খেলাটি খেলার সময় আমি আমার সমস্তটুকু দিয়ে জেতার চেষ্টা করি এবং এছাড়া আমার সাথে আমার যে সমস্ত বন্ধুগুলো খেলে বা টিমমেটগুলো খেলে তারাও সকলে সমান পরিমাণ নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করে যাতে আমরা খেলাটি জিতি এবং এতে এই খেলার মাধ্যমে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয় এবং সকলে একতার জন্যই আমরা ম্যাচটা জিততে পারি